দৌড়ানোর আমার প্রিয় উপায় হচ্ছে খেলার মাঠ পিচের রাস্তা আর ভালো দৌড়ানো যায় খেলার মাঠে সবুজ ঘাস থাকে সেই ঘাসেই ভালো দৌড়ায় অনেকক্ষণ দৌড়াতে পারেই পিচের রাস্তাতে ভালো দৌড়ালে পা পা শক্ত হয় এছাড়া বিভিন্ন গ্রাউন্ডে দৌড়ায় সেখানে খুব মজা হয় দৌড়ানোর কী উপায় বলতে আমাদের এই বিষয়গুলি মনে করি